হ্যাঁ হ্যালো কেমন আছেন হ্যাঁ ভালো আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে বলছি আর সব আচ্ছা ঠিক আছে সময় করে একদিন ঘুরেই আসবো আচ্ছা

হ্যাঁ তাই তো এত খাটনি কিন্তু এই মাইনেটা কম দিচ্ছে সব হুম হ্যাঁ পরিশ্রম তো হয়ে যাচ্ছে কিন্তু মাইনা কম পাচ্ছি আমরা তার জন্য কি হ্যাঁ হ্যাঁ সবাইকে মিলে তো একসঙ্গে না বললে তো হবে না আমাদের দুজনের কথা বললে হবে সবাই মিলে আলোচনা করতে হবে মিটিং করতে হবে

হ্যাঁ ওইটা নিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেই তো

হ্যাঁ তাই তো হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা বাড়ির সবাই ভালো আছে